আমার জীবিকা হল একজন মাস্টার আর এই জীবিকা আমি নিয়েছি কারণ ভবিষ্যতার ভবিষ্যতের কথা ভেবে ভবিষ্যতে আমাদের গ্রামে দেখলে দেখা যাবে কত গ্রাম গ্রামের কত ছোট ছোট পরিবারে কত সন্তানেরা লেখাপড়া না করে তারা বিভিন্ন কাজে চলে যাচ্ছে আমি সেই উদ্যোগে নিয়েই আমার জীবিকাটা মাস্টার বা শিক্ষকে নিতে চেয়েছি কারণ ওদেরকে শিক্ষা দিলেই শিক্ষাই হচ্ছে জ্ঞানের আলো আমি চাইছি ভবিষ্যতে সে যে বাচ্চাগুলো এখন পড়াশোনা না করে বিভিন্ন কাজে চলে যাচ্ছে সেইসব বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে শিক্ষা নিয়েও বানিয়ে তুলতে চাইছি আর বাচ্চারা শিক্ষা শিক্ষিত হলে তবেই তো আমাদের দেশের ভবিষ্যৎ ওরাই বাচ্চারাই তো আমাদের দেশের এই ভবিষ্যৎ ওরা যত বেড়ে ওরা যতই এগিয়ে চলবে আমাদের দেশে তত উন্নতি ঘটবে আমাদের দেশের বিভিন্ন জায়গা দেখলে যে দেখা যাবে যে এখানে এখনও পর্যন্ত শিক্ষার হার প্রচুর হারে কমে গেছে সেই জন্য করে এই জীবিকা আমি নিয়েছি এবং আমি আশা করব যে পরবর্তীকালে আমি যে বাচ্চাদেরকে শিক্ষা দেবো তাদের এটাই শেখাব যে বাচ্চারা যেন প্রত্যেকেই তাদের ভাই বোন ও প্রতিবেশী বন্ধুবান্ধবকে শিক্ষার জন্য তাদেরকে আগ্রহী করে তোলে এটাই এর জন্যই আমি আমার জীবিকাকে শিক্ষা শিক্ষক হিসাবে বেছে নিয়েছি